আমি যখন গ্যাজুয়েশান কমপ্লিট স্নাতক পাস করি তখন কী হয়েছে টিউশন পড়ানোর পাশাপাশি আমি একটা জবেরও খোঁজ করি তখন আমি একটা জব পাই একটা কম্পানি সেক্টারে তখন সেখানে আমি জবটা কন্টিনিউ করতে চাই তখন আমি ওখানে জয়েন করি তো সেখানে আমার যে ম্যানেজার ছিল যেখানে যে ম্যানেজার ম্যাডাম ছিলেন উনি উনি আমাকে মানে প্রথম প্রথম অনেক হেল্প করেছিলো শিখিয়ে দিয়েছিলো এরকম তখন আমার কাজটা ভালো লাগে আমি করতে থাকি আমার দু সপ্তাহ কাজটা করার পর তখন মানে আমি যখন কাজটা ঠিক মতো পারছি না বা ভুল হচ্ছে আমার তখন আমার ম্যানেজার আমাকে এমন পর্যন্ত গালাগালি করেছেন এমনও মানে এমনও কটু কথা বলেছেন যার জন্য আমার খুব খারাপ লেগেছে তাও আমি সব কিছু সহ্য করে কাজটা করেছিলাম যেহেতু আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ ছিলো সেই জন্য আমি কাজটা কন্টিনিউ করতে চেয়েছিলাম কাজটা চালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু সেই পরিস্থিতিতে আমার এতটা অসহ্য লাগছিলো আমি পারছিলাম না থাকতে কারণ আমার ওপর এতটা চাপ সৃষ্টি করা হচ্ছিলো যার জন্য আমি ওই কাজটা কন্টিনিউ করতে পারছিলাম না মানে এতোটাই চাপ কী বলবো মানে কাজটা জোর করে চাপিয়ে দিচ্ছিলো যে যেগুলো আমি পারছিলাম না সেগুলো আমাকে হাতে ধরে শেখানো হয় নি যদিও কেউ কাউকে হাতে ধরে শেখায় না কিন্তু তাও অ্যাজ ম্যানেজার হিসেবে তো আমাকে ভালো করে শেখাতেই পারত কিন্তু না আমার এমন চেঁচামেচি করতো চেল্লা মানে চিল্লাতো যেহেতু আমি সেই চিৎকারটা নিতে পারতাম না আমার খুব কষ্ট হতো খারাপ লাগতো তারপরে আমি কিছু বলতে পারি নি তো এক দিন কী হয় যে আমি না ওই কষ্ট করে হলেও ওই কাজটা কন্টিনিউ করতে যাই কারণ কাজটা করি এবং এক মাসের কাছাকাছি যখন আসে তখন আমার আমার দ্বারা আর সম্ভব হয়ে ওঠে না সেই পরিস্থিতি সামলানো তখন আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে বাড়ির যে পরিস্থিতি খারাপ এতো পরিস্থিতি খারাপের জন্য আমার বাড়িতে টাকা পয়সার দরকার সেই জন্য আমি সামাল দেওয়ার জন্য ওই জবটার পাশাপাশি আমি অন্য একটা জব খুঁজতে থাকি অন্য একটা কাজ খুঁজতে থাকি তখন ওই অন্য কাজটা পেয়ে গেলে আমি এখান দিয়ে চলে যাবো তো দেন তারপর আমি অন্য কাজ পেয়ে গেলাম আর ওখান থেকে চলে গেলাম এই কাজটা আমি ছেড়ে দিলাম এভাবে আমি বাড়ির পরিস্থিতিটাকে সামাল দিলাম যে কঠিন পরিস্থিতি ছিলো